আমার আশেপাশে পাঁচজনের নাম হলো আমার স্বামী চন্দ্রকান্ত সেন আমার বাবা অরুণ দে আমার মা সুজাতা দে এবং আমার বন্ধু কেয়া দত্ত আর আমার বোন অসীমা মণ্ডল আমা